গ্রামাঞ্চলে কৃষকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামাঞ্চলে উন্নত প্রযুক্তি নয় নেই সেই জন্যে গ্রামাঞ্চলে কৃষকদেরকে নিজেদেরকেই অনেক পরিশ্রম করতে হয় তাও তারা ভালো ফলন পায় না কৃষিক্ষেত্রে একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস হল জল সে সেচ ব্যবস্থাও নেই বললেই চলে বৃষ্টির জলের উপর নির্ভর করে তাদেরকে কৃষিব্যবস্থা চালিয়ে যেতে হয় তাই সেইভাবে আর্থিক সহায়তাও পায় না তারা আবহাওয়ার পরিবর্তন হল একটি খুব খারাপ দিক সেটিতে সকল ফলন নষ্ট করে দিতে পারে সেইখান থেকে বাঁচার কোনো সুবিধা থাকে না গ্রামাঞ্চলের কৃষকদের কাছে এত কিছুর পরেও তারা ন্যায্য দাম পায় না